আমার গ্রামের স্থানীয় ঠাকুর হল রটন্তী কালী সেটি খুব জাগ্রত আর সেটি বহু বছর ধরে আমার গ্রামে পুজো পূজিত হচ্ছেন সেই পুজোর রীতি নীতি আচার অনেক আলাদা আমি ছোটোবেলার থেকে দেখেছি মারা পুজোর দিন সকালে মন্দির পুজোর কদিন আগে মন্দির পরিষ্কার টরিষ্কার করে নতুন ঠাকুর গড়া হয় পুজোর মন্দিরে নতুন রঙ করা হয় মারা সকালবেলা থেকে সব আরম্ভ করে দেয় ভোগ রান্না করতে ভাত থেকে বিভিন্ন রকমের তরকারি ভাজা ন রকমের ভাজা নটা তরকারি ভাত ডাল পায়েস চাটনি করে বিভিন্ন রকমের করে একুশখানা পদ তৈরি হয় সেই পদটি অতোগুলো পদ তৈরি করে ঠাকুরকে ভোগ দেওয়া হয় তারপরে ভোগ দেওয়ার পর পুজো টুজো হয়ে যাওয়ার পর তারপরে আমাদের খিচুড়ি রান্না হয় সে গোটা গ্রামকে গোটা গ্রাম সেখানে খিচুড়ি তরকারি চাটনি খায় আর পুজোর রীতি নীতি বলতে খুব ঢাক ঢোল বাজিয়ে পুজো হয় এমন কি পরের দিন যখন ঠাকুরের ভাসান হয় তখনও আমাদের অনেক মজা হয় আমরা অনেক ঢাক ঢোল বাজিয়ে আবার ঠাকুর ভাসান করতে যাই